হ্যাঁ যানবাহন ভ্রমণ বিকল্পগুলিতে অভিগমন আমার জীবনযাত্রার মানকে অনেককিছু প্রভাবিত করেছে যেমন অনেক মানুষ আছে যারা ভ্রমণের জন্য নিজেদের পায়ে হেঁটেই এদিক ওদিক যাতায়াত করেন কিন্তু এখনকার দিনে সেইগুলিকে সুবিধাজনক করার জন্য মানুষ টোটো এবং বিভিন্ন অটো এবং বিভিন্ন জাতীয় গাড়ির ব্যবস্থা করেছে তাতে মানুষের যাতায়াত অনেক অনেকটাই সুবিধাজনক হয়ে থাকে